আবি কদিন আগেই পুরুলিয়ার বাজারের মধ্যে একটি দোকান থেকে একটি প্লাস্টিকের নোংরা ফেলার বালতি কিনে এনেছিলাম বালতিটা দেখতে বেশ ভালোই বালতিটার রঙও বেশ ভালো এবং বালতিটা খুব শক্ত ছিল তাই আমার পছন্দ হয়ে যাওয়ায় আমি বালতিটি কিনে ফেলি